আমি খুব কষ্টের মধ্যে বড় হয়েছি এবং আমার আমি যখন পেটে ছিলাম তো তখন আমার বাবা মারা যায় আমরা চার ভাই বোন চার বো ভাই বোন থাকায় মা খুব কষ্ট করে মানুষ করে আমাদেরকে এবং তখন দিদিরা বড় ছিল আমি পেটে ছিলাম তো তারপর আমি হওয়ার পর মানে খুব কষ্ট হয় মানে সংসার মায়ের সংসার টানতে খুবই কষ্ট হয় তো তার মধ্যে আমাকে বড় করে আমার দুটো দিদি ছিল দুটো দিদির বিয়ে দেওয়া হয় দুটো দিদির বিয়ে দেওয়ার পর পড়াশোনা আমাদের পড়াশোনা শেখায় পড়াশোনা শিখিয়ে পড়াশোনা করতেও খুব সমস্যা হতো যেহেতু বাড়িতে গার্জিয়ান বলতে তো সেরকম কেউ ছিল না মা খুব কষ্ট করে কাজ করে আমাদেরকে পড়াশোনাটা শিখিয়েছে তাই আমরা পড়াশোনাটা করতে পেরেছি আর পড়াশোনার সাথে সাথে মা আমাদের ড্রয়িং শিখিয়েছে সেটাও শিখেছি চারিদিকে অনেক সমস্যাও এসেছে অনেকে বলেছে যে পড়াশোনা ছেড়ে দাও ছেড়ে দাও পড়াশোনা করে কী হবে তো সেইগুলো আমি কারো কথা কানে ঢোকাইনি পড়াশোনা নিজের মতো করে চালিয়ে গিয়েছি আবার মায়ের একটা কষ্ট হলো যে দিদিদের দুটো বিয়ে দেওয়া হয় দিদি দুটো মানে বাচ্চা হওয়ার সময় মারা যায় এ সমস্ত কষ্টগুলো যে বাবা মারা যায় দুটো দিদি মারা যায় এখন আমরা দু ভাই আছি খুব কষ্ট করে মানুষ হয়েছি কিন্তু পড়াশুনাটা ছাড়িনি পড়াশোনাটা কন্টিনিউ করে গিয়েছি যে যা হয় হবে যতো কষ্টই আসুক না কেন পড়াশোনাটা চালিয়ে যাব পড়াশোনা না করলে কিছুই নেই পড়াশোনা করতে হবে পড়াশোনাটাই হলো সব সেজন্য পড়াশোনা আর সমস্যা তো আসবেই জীবন থাকলেই সমস্যা আসবে সমস্যাকে সমাধান করে আমাদের বেরিয়ে আসতে হবে পড়াশোনা চালাতে হবে ঠিক মতো টিউশনের কষ্ট হতো মাইনে দিতে তবু ঠিকঠাক টাইমে চেষ্টা করতাম যে মাইনেগুলো দিয়ে মেটানোর জন্যে এ সমস্ত টিউশনের মাইনে দেওয়া যেহেতু বাড়িতে তো কেউ ছিল না নিজে টিউশন পড়িয়েও টিউশনের মাইনেগুলোকে দিয়েছি আর তবুও পড়াশোনাটা ছাড়িনি পড়াশোনাটা মানে চালিয়ে গিয়েছি যতো কষ্টই হোক না কেন ঘর ভাড়া থেকেও পড়া ঘর ভাড়া দিয়েছি নিজে টিউশন পড়িয়েছি নিজে কাজ করেছি তার পরে প টিউশনির মাইনে মিটিয়েছি আর মা তো বলতেই হবে না মা আমার জন্য অনেক করেছে প্রচুর কষ্ট করেছে টিউশন পড়ানো হ্যাঁ আমার মা আমাকে খুব সহযোগিতা করত সমস্ত দিক থেকে কেউ করুক আর না করুক মা সবসময় পাশে ছিল তাই আমি হয়তো পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে পেরেছি না হলে হয়তো পড়তে পারতাম না শুধু মা যদি না থাকত তো পৃথিবীতে বাবা না থাকলেও মানুষ হওয়া যায় কিন্তু মা না থাকলে এটাই বুঝলাম যে বাবা না থাকলেও মানুষ হওয়া যায় কিন্তু মা থাকতেই হবে মা না থাকলে কোনো কিছুই যেন এগোতে পারা যায় না আর কষ্ট আসবে জীবনে সমস্যা অনেক আসবে সমস্যাগুলোকে নিয়ে সমাধান করে বেরিয়ে আসতে হবে

বাড়িতে জমি জায়গা কিছু নেই ঘর ভাড়া থাকি তো ঘর ভাড়া মেটাই মাসের মাস নিজের পড়াশোনার খরচা চালাই সংসারের খরচা মা যেমন একটা বয়স হয়ে গিয়েছে এখন সমস্ত কিছুই নিজের মানে দায়িত্ব করে নিয়ে করি আর কষ্ট তো হবে সমস্যা থাকবে সমাধানও আছে